যদি অন্যরা আমার তৈরি খাবার পছন্দ করে আমি তাদের আমার রেসিপি শেখানোর বা তাদের রান্না করতে সাহায্য করার জন্য খুশি হবো তাই আমি যে পদক্ষেপগুলো অনুসরণ করি আমি প্রথমে তাদের জিজ্ঞাসা করবো যে তারা কী ধরনের খাবার শিখতে আগ্রহী আমি তাদের বিভিন্ন বিকল্পগুলি অফার করবো যেমন ভারতীয় খাবার এইগুলি একবার আমি তাদের আগ্রহের এলাকাগুলি জানতে পারি আমি তাদের জন্য একটি রেসিপি বেছে নেবো আমি একটি সহজ রেসিপি দিয়ে শুরু করবো যাতে তারা ধীরে ধীরে আরও জটিল রেসিপিগুলিতে কাজ করতে পারে আমি তাদের রেসিপিটি পড়তে এবং বুঝতে সাহায্য করবো আমি তাদের প্রতিটি উপাদান এবং পদক্ষেপের অর্থ ব্যাখ্যা করবো একবার তারা রেসিপিটি বুঝতে পেরে আমি তাদের এটি অনুসরণ করতে সাহায্য করবো আমি তাদের প্রয়জনীয় সমস্ত সরঞ্জাম এবং উপাদান সরবরাহ করবো তারা রেসিপিটি তৈরি করার সময় আমি তাদের নির্দেশাবলি অনুসরণ করতে এবং তাদের কাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করবো আমি নিশ্চিত করতে চাই যে তারা রেসিপিটি সঠিকভাবে শিখেছে ও তারা এটি বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম আমি তাদের রান্নার সময় তাদের উপসংহার করবো ও তাদের উৎসাহিত করবো এখানে আমি আমার কিছু টিপস দিচ্ছি আমি পষ্ট ও শিক্ষিত নির্দেশাবলি দেবো আমি প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম উপাদান সরবরাহ করবো আমি ধৈর্য ধরবো ও তাদের প্রশ্ন করতে উৎসাহিত করবো আমি তাদের সাফল্যতার জন্য প্রশংসা করবো